পশ্চিম মেদিনীপুর জেলার কৃষি ফসলের মধ্যে প্রধান ফসল পড়ছে ধান ও আলু এদের মধ্যে ধান চাষ বর্ষাকালে হয় যেহেতু তার জন্য বর্ষাকালে জল ও বৃষ্টির কারণে তখন আমাদের যতটা জলের প্রয়োজন হয় না তার ফলে ধান নির্বিঘ্নে উৎপাদন করতে পারি আমরা এবং শীতকালে আমাদের আলু এখানে যেহেতু প্রধান ফসল আলুর জন্য শীতকালে কোন বৃষ্টি বা জল না পাওয়ার জন্য নদী বা নালা থেকে বা হচ্ছে খাল থেকে জল নিয়ে আমরা সেই ফসলটি উৎপাদন করে থাকি এর ফলে এই ফসলটি এই ফসলটি আমরা উৎপাদন করে করে থাকি তাছাড়া তাছাড়া আমাদের মিনি বা অন্যান্য জল সেচের যে ব্যবস্থা করা থাকে তার উৎপাদনের জন্য আমরা সেইটি ব্যবহার করে থাকি